আমার এলাকার যে প্রাকৃতিক সম্পদগুলি আছে সেগুলির মধ্যে অন্যতম হলো শাল গাছ মহুল গাছ এগুলির পাতা দিয়ে মানুষের খাবার যে থালা পাতা হয় সেগুলি তৈরি হয় প্লেট তৈরি হয় বাটি তৈরি হয় এছাড়াও শাল গাছ কাঠের গুঁড়িগুলি যথেষ্ট দামে বিক্রি করা হয় তার ফলে সেগুলি মানুষেরা আসবাবপত্র খাট এই সকল চেয়ার বেঞ্চ ইত্যাদি তৈরি করতে কাজে লাগায় এর ফলে এই প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং অবশ্যই গাছগুলি কাটলে তার সাথে আরো বৃক্ষ রোপণ করা উচিৎ কারণ একটি গাছ একটি প্রাণ